শহরের তুলনায় গ্রামে স্বাস্থ্য সেবার মান খুবই অনুন্নত কারণ বেশিভাগ মানুষ শহরে বসবাস করে এবং তাই গ্রামে স্বাস্ত্য সেবা দেয়ার জন্য সুযোগ্য চিকিৎসক এবং প্রয়োজন নার্স ও অন্যান্য জনবলে গুরুত্ব খুবই কম তাই এবং এখানে গ্রামে সুযোগ্য কোনো ডক্টর আসে না বেশিরভাগ ডক্টর শহরে থাকতে পছন্দ করে এবং এখানে সুইয়োং এখানে বে বিছা বেডের ব্যবস্থা খুবই অনুন্নত এবং এখানে কোনো স্পেসিফিক কোনো সুযোগ্য ল্যাব ল্যাবোরেটরির কোনো ব্যবস্থা নেই তাই মানুষ

ডক শহরে স্বাস্থ্য সেবা নিতে পছন্দ করে তাই আমিও শহরে স্বাস্থ্য সেবা নিতে পছন্দ করি